হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা আপনার দোকানের ফোন নাম্বারটা পেলাম আমি মাল মানে দোকানে ডিলার হিসাবে মাল দেন তাই জন্যে আপনার কাছে পেলাম ফোন করলাম আপনাকে তো আপনি কি দোকানে মাল দেবেন আমার দোকান আছে দিকে শ্যাম্পু দেবেন তেল তারপরে আপনি দেবেন বডি স্প্রে দেবেন আর সেন্ট অনেকরকম সেন্ট সাবান এইসব দেবেন সাবান লাইফবয় সাবান দেবেন কত হ্যাঁ হ্যাঁ

আচ্ছা হ্যাঁ আপনি তাহলে একটু ফোন করে বলুন আর আপনার লাইফবয় সাবান যদি বারোটা নেওয়া হয় ওইটা আপনি কত দামে দেবেন দশ টাকা দামিগুলো আচ্ছা আচ্ছা আমি আমি আপনার কাছে সাড়ে আট টাকা করে কিনবো তাই তো

আচ্ছা বলুন কতটা করে আপনি দিতে পারবেন কীরকম দামে তাহলে সেরকম দাম

আচ্ছা আচ্ছা আর ওই শ্যাম্পু হুম চেনগুলো চেনগুলো

আর ওই সানসিল্কের যে শিশিটা পাওয়া যায় একশো গ্রামের ওইটা হ্যাঁ ওইটা ওইটাও দশটা দেবেন আপনি দশটার চেন দেবেন আর বডি স্প্রে দেবেন ওই এটা দেবেন না ওই রজনীগন্ধার একটা ছিলো না রজনীগন্ধা না কী একটা ছিলো ওইটা ওইটা দেবেন

আচ্ছা ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা দশ দশটা মতন ওইটাও দেবেন আপনি আপনি বলে দিন একটু তাহলে ফোন করে তাহলে একবারে আমার দোকানে এসে দিয়ে চলে যাবে

আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর কী আর কী আছে আপনার আপনার কাছে

তাহলে এ দেবেন ম্যাগি দেবেন না ম্যাগি ম্যাগি ম্যাগি দেবেন